আমি পাহা পর্বত পছন্দ করি না সমুদ্র ঐতিহাসিক স্থান মন্দির ধর্মীয় স্থান এগুলো তো খুব পছন্দ করি আত্মীয় স্থান করি সেটা তো আমাদের একটা ব্যক্তিগত জায়গা তবে ঐতিহাসিক স্থান মন্দির সমুদ্র ধর্মীয় স্থান আমি খুব পছন্দ করি ধর্মীয় স্থানের সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে সেখানে আমি খুব পছন্দ করি তো পর্বত খুব একটা পছন্দ করি না সেটা আমার শারীরিক অসুস্থতার জন্য